মাছ ধরার কারণ হলো মা ধর মা ছোটো মাছ ছোটো মাছ ধরলেও হবে না ছোটো মাছগুলো আমাদের রাখতে হবে ছোটো মাছগুলো ছোটো মাছগুলো রাখতে হবে কিংবা বড়ো মাছগুলো তুলতে হবে জল যাতে নষ্ট না হয় তার কারণ হলো জলে কোনো বর্জন পদার্থ বা রাসায়নিকের ফলা রাসায়নিক বা বর্জন পদার্থ পড়লে জলগুলো নষ্ট হয়ে যায় তাতে মাছগুলো মরে যায় তাই আমরা জলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা থালা বাসন বা জাম কাপড় কাচার ফলে জলটি নষ্ট হয়ে যায় তাই মাছগুলি মরে যায় তাই জলকে আমরা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখব জল যাতে নষ্ট না হয় মাছগুলি যাতে ভালো থাকে তার জন্য আমরা জলকে সব সময়ের জন্য ভালো রাখবো তাই জলে জলে কোনো কোনো ময়লা জিনিসপত্র ফেলবো না বা কোনো অপরিষ্কার রাখবো না জলকে সব সমময় আমরা ভালো রাখবো বা নদীর জল বা পুকুরের জল নষ্ট হওয়ার কারণ হল কারণ হলো নদীতে কলকারখানা ধোয়া ধোঁয়া বা রাসায়নিক পদার্থ রাসায়নিকদার্থ কলকারখানা ধোঁয়া ও ও ময়লা আবর্জনা জন্য ফেলার ফলে নদীর জল বা পুকুরের জল নষ্ট হয়ে যায় তাই আমরা সব সময়ের জন্যই সচেতন থাকবো যে নদীর জল যাতে নষ্ট না হয় গাছের পাতা পড়ে বা কিংবা গাছের পাতা কিংবা ময়লা আবর্জনা যাতে না ফেলা না ফেলা হয় তার জন্য জলকে আমরা সবসময় পরিষ্কার রাখবো জল যাতে ভালো ভালো থাকে সংরক্ষণ থাকে তাই আমরা তাই আমরা তাই আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই এই মাছ মাছ মাছ মাছগুলি তাই হলো এইগুলি হলো জল দূষণের কারণ জল দূষনেরোর কারণ হো জল নষ্ট হওয়ার কারণ হলো এই সমস্যাগুলি হলো বায় গাড়ি ঘোড়ার ধোঁয়া কলকারখানার ধোঁয়া বা ইত্যাদি ইত্যাদি পড়লে জলটা নষ্ট হয়ে যায় তাই আমরা জলকে সব সমময় ভালো ভালো রাখার চেষ্টা করি মাছ ধাতে মাছ ধাতে না মরে তার কারণ হলো মাছ মাছকে আমরা ভালোভাবে রাখবো যাতে দূষিত কোনো পদার্থ বা গাছপালার পাতা পড়ে বা কোন রাসায়নিক পদার্থ রাসায়নিক সার ফেললে মাছগুলি মরে যায় তাই আমরা ছোটো মাছগুলো ছোটো মাছগুলোকে ছোটো মাছগুলো ছোটো মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ও বড়ো মাছগুলোকে আমরা সব সময়ের জন্য বড়ো মাছগুলো ভালো বাখি ও ছোট মাছগুলো আমরা বাঁচানোর চেষ্টা করি যাতে মাছগুলো না মারে এই এই হলো আমাদের কারণ আমরা গরু গরু বাছুর এর স্নান করানো বা জামা কাপড় ধোয়া এই জামা কাপড় ধোয়া বা ইত্যাদি করার ফলে জলটি নষ্ট হয়ে যায় তাই মাছগুলো মরে যায় মাছগুলো মরার কারণ হল এই সবগুলো এই সবগুলো এই সব কাজ করার ফলে জলটা নষ্ট হয়ে যায় তাই আমরা জলটা যাতে নষ্ট না হয় তাই আমরা সব সময়ের জন্যে জলকে ভালো রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা জলটা যাতে নষ্ট না হয় তাই আমরা এইগুলো সচেতন থাকি আর নদীর জল আরপরে জল নষ্ট হওয়ার কারণ হলো নদীর জলে কলকারখানা ধোঁয়া ও ও গরু ছাগল মরে গেলে আমরা ফ ঠেলে দিই তাই জন্য নদীর জলটা নষ্ট হয়ে যায় বা কলকারখানা ধোঁয়া বা গাছ গাছালি বা কোনো ময়লা আবার জন্য এটা সেটা কাগজ যথেষ্ট ময়লা ফেলার ফলে নদীর নদীর জল নষ্ট হয়ে যায় নদীর জল নষ্ট হয়ে যায় তাই আমরা নদীর জলকে নষ্ট করতে চাই না জলকে ভালো রাখতে চাই বা পুকুরীর জলকে আমরা ভালো রাখতে চাই তাই আমরা ভালো রাখার জন্য আমরা চেষ্টা করবো এইগুলো যেন এই এইগুলো এইগুলো যেন না হয় তাই আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ভালো রাখবো যেন আমাদের আমাদের যেন ক্ষতি না হয় আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি তার জন্য আমরা আমরা নদীর জলকে পুকুরের জলকে আমরা আমরা নষ্ট হতে দিই না